আমার পরিবারে আমি ছাড়া আমার স্বামী এবং ছেলেমেয়েরা প্রত্যেকেই বাগান করতে খুবই আগ্রহী আমাদের বাড়িতে একটি ছোটো বাগান আছে যে বাগানটিতে আমি যখন না থাকি তখন আমার স্বামী আমার ছেলে মেয়ে সকলেই দেখাশোনা করে আমার স্বামী প্রত্যেক দিন সকালে অফিস যাওয়ার সময় একবার বাগানে গাছেদের জল দিয়ে যায় আবার অফিস থেকে এসে গিয়ে দেখে যে বাগানে কোনো গাছটা ঝুমে গিয়েছে না কি আমার ছেলে মেয়েরাও প্রত্যেক দিন বিকেলবেলা খেলতে যাওয়ার আগে গাছগুলিকে দেখে যায় গাছগুলি কেমন রয়েছে কোনো পাতা গাছগুলির মধ্যে শুকনো হয়ে গিয়েছে কি না যদি কোনো পাতা শুকনো হয়ে যায় তাহলে সেই পাতাগুলি যদি গাছের নিচে পড়ে যায় সেগুলিকে সরিয়ে দেয় আবার কখনো কখনো পাসুনি দিয়ে সেই গাছগুলির গোড়াটিকে খুবই পরিষ্কার করে দেয় এইভাবেই আমরা আমাদের বাগানটিকে পরিচর্যা করে থাকি আমরা সকলেই এই বাগানের প্রতি খুবই আগ্রহী